হ্যালো স্যার হ্যাঁ আমি কৃপা দত্ত বলছি চিনতে পারলেন হ্যাঁ তো বলছি আমি তো এই উচ্চ মাধ্যমিক দিলাম তো এখনও তো এখনও ভাবছি যে ভূগোল নিয়ে আমি ভাবছি পড়বো তো আমি ভূগোল ইতিহাস দনশ দর্শন নিয়ে নিয়েছি তো কোনটা নিয়ে পড়লে বেশি ভালো হবে একটু বলুন না ওহো আমার ভূগোলটা বেশ ভালোই হয়েছে বাংলাটা একটু বাংলাটা একটু খারাপ হয়েছে ভূগোল ভালো হয়েছে ইতিহাসও ভালো হয়েছে বলতে গেলে সব ইংরেজিও ভালো হয়েছে বলতে গেলে সবই ভালো হয়েছে বাংলাটা একটু একটু খারাপ হয়েছে বাকিগুলো খুবই ভালো হয়েছে তো ওটাই বলছিলাম তো কোন বিষয়টা নিয়ে পড়লে বেশি আমার সুবিধা হবে একটু বলবেন হ্যাঁ সবাই বলছিলো তো জেকে কলেজ ভালো আছে এখানে পুরুলিয়ার মধ্যে আর নিস্তারিণীটাও ভালো হবে যদি ওখানে পড়ি তো আর যদি এখানে চান্স না পাই তাহলে হয়তো বাইরে যেতে হবে এই যেমন লালপুর এগুলো একটু আধটু বাইরে যেতে হবে তো ওটাই বলছি ও তো ওটাই বলছিলাম যদি জেকে কলেজে আমি ভূগোল নিয়ে যেতে চাই তো আমার পরবর্তীকালে কোন অসুবিধা হবে না তো মানে আমি পারবো তো হুম আচ্ছা হ্যাঁ স্যার আপনি ঘরে থাকবেন কোনো দিন আচ্ছা হ্যাঁ আসলে আমার মা একবার কথা বলবে বলছিলো এই কোনটা নিয়ে পড়লে বেশি ভালো হবে তো ওইটাই আপনাকে তখন কল করবো হ্যাঁ তো আপনি ঘরে থাকবেন তো কাল ফ্রি কাল ফাঁকা আছেন তো হ্যাঁ ওটাই মাও বলছিলো কোন বিষয় নিয়ে পড়লে বেশি ভালো হবে সুবিধা হবে পরবর্তীকালে আপনাকে জিজ্ঞেস করবে একটু কথাও আছে হ্যাঁ ঠিক আছে আপনার সাথে কথাও আছে মায়ের ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে আমি কল করবো আচ্ছা স্যার ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ স্যার রাখছি